আমাদের এলাকায় স্বাস্থ্যসেবা কর্মীদের মাঝেমাঝেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যেমন এটা তো গ্রামীণ হাসপাতাল সেহেতু রুগী একটু বেশি করেই হয় আর রুগী বেশি খারাপ হওয়ার দরুন প্রথমেই যেহুতু নাম লিখে টিকিট করতে হয় সেরকম লাইনটাও অনেক দূর হয়ে যায় লাইন বেশি থাকার দরুন একে একে টিকিটে নাম লিখতে স্বাস্থ্যকর্মীদেরও একটু অসুবিধে হয় আর যখন অনেক্ষন দাঁড়িয়ে থাকতে হয় রুগীদেরকে তখন তারা স্বাস্থ্যকর্মীদের উপর চড়া চড়াও হতে থাকে এবারে সবসময় তো আর সব সুযোগ সুবিধা পেয়ে ওঠা সম্ভব হয়ে উঠে না যখন স্বাস্থ্যকর্মীরা একটু টিফিন করতে ওঠে বা একটু জল খেতে ওঠে তখনি রুগীরা এসে তাদের চড়াও তাদের উপর হামলা করে